আমার বাড়ির পাশে রয়েছে ঘর বাড়ি গাছপালা পশুপাখি ইত্যাদি এ সমস্ত জায়গাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার নিজের দায়িত্বের মধ্যে পড়ে আমি নিজে রাস্তাঘাট বাড়ির সামনের যতটুকু রাস্তা সেই রাস্তাটুকু প্রতিদিন ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি এছাড়াও পুকুরের জলে আমরা গবাদি পশুদের স্নান করায় নিই আর কলের জল ব্যবহার করি পানীয় জলের পক্ষে আমরা ব্লিচিং মিশিয়ে খাই সাথে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ড্রেন পরিষ্কার করা হয় আমাদের পৌরসভা থেকে এছাড়া ড্রেন পরিষ্কারের ফলে আমাদের বিভিন্ন পোকামাকড় মশা মাছি এসবের রোধ করে আর সাথে আমার ঘরের সামনের জায়গাটুকু পরিষ্কার করে রাখলে এর ফলে আ নোংরা জমতে না দিয়ে নোংরা জল জমতে না দিয়ে না দিলে তা আমাদের সুবিধে হয় আমাদের ব্যবহৃত এই সমস্ত জিনিসগুলি দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে রাখতে হয় এর ফলে আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে রোগ জীবাণুর হাত থেকে মুক্তি পাবো রোগ জীবাণু নাশক হবে এর থেকে রাস্তাঘাট নদ নদীনালা এসমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরা নিজেরা সুস্থ থাকবো বা রোগ জ্বালার হাত থেকে বাঁসতে পারবো